আমাদের এখানে বিভিন্ন অনুষ্ঠান বা উৎসব পালিত হয় যেখানে নাচ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তার মধ্যে দুর্গা পুজো ও সরস্বতী পুজো লেগেই আছে দুর্গা পুজোতে বিজয়া দশমীর দিন আমাদের এখানে খুবই ভালোভাবে নৃত্য অনুষ্ঠানের প্রতিযোগিতা হয়ে থাকে সাংস্কৃতিক ক্রীড়া অনুষ্ঠান কিংবা প্রতিযোগিতা হয়ে থাকে তার মধ্যে নৃত্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর নৃত্য অনুষ্ঠানের মধ্যে বারো বৎসরের ঊর্ধ্বে কিংবা বারো বৎসরের নিম্নে খুবই ছোটো খাটো মেয়েরা এই নৃত্য অনুষ্ঠান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে আর তার মধ্যে তাদের জন্যেও ছোটো খাটো প্রাইজ বিতরণ করা হয়ে থাকে এবং আমরা স্কুলেও দেখেছি যে নৃত্য অনুষ্ঠান হয়ে থাকে ছোটো খাটো মেয়েরা ভালোভাবে শাড়ি পরে নৃত্য অনুষ্ঠান করে থাকে তাদের জন্য খুবই ছোটো খাটোভাবে প্রাইজ থাকে